আমরা সবাই প্রতিদিন সংবাদ পড়ে থাকি আমাদের প্রতিদিন সংবাদপত্র না পড়লে দিন কাটে না আমরা সকলে ঘুম থেকে উঠে সংবাদ পড়ি আমার প্রিয় সংবাদপত্র বর্তমান আমি রোজ বর্তমান পেপার পড়ে নানারকম খবর জেনে থাকি আবার বর্তমান পেপার ছাড়া আরও এক ধরনের পেপার আছে আনন্দবাজার পত্রিকা এই আনন্দবাজার পত্তিকা বর্তমান পেপারের থেকে সম্পূর্ণ আলাদা কোনো একটি খবর বর্তমান পেপারে যা থাকে আনন্দবাজার পত্রিকায় তা আবার আলাদা থাকে তাই দুটো পেপার সম্পূর্ণ আলাদা ছুটি পেপার আনন্দ আলাদা জায়গায় ছাপানো হয় কোনো একটি খবর হওয়ার পর সাংবাদিকরা তা বিভিন্ন ভাবে আলাদা আলাদা করে বিভিন্ন খবরের কাগজ ছাপিয়ে বেড়ায় আর আমরা খুব কাগজ পড়ে বুঝতে পারি কোন কাগজে কী লেখা আছে আমরা ঘুম থেকে উঠে খবরে কাগজ না পড়লে আমাদের মাথা কাজ করে না আমরা খবরের কাগজ থেকে নতুন নতুন জিনিস জানতে পারি আমরা রোজ খবরের কাগজ পড়ি আর পড়তেও ভালোবাসি